আপনার স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে লোকের যে অসুবিধাগুলি সম্মুখীন হন সেই সম্পর্কে আপনি কি আলোচনা করে কিছু বলতে পারেন গ্রামে সব সময় কৃষিপণ্য পেতে অসুবিধা হয় কারণ গ্রামের মানুষ কৃষিপণ্য পেতে লোকের অসুবিধার সম্মুখীন হতে হয় এখানে মানুষের নানারকম দিক থেকে অসুবিধা হতে থাকে তারা কৃষিপণ্য শহরে এসে বিক্রি করে দেয় সেই কৃষিপণ্য আবার নানারকম দিক থেকে আলোচনা করতে পারে এবং লোকের অসুবিধার জন্য নানারকম কারণ হতে পারে আবার স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে লোকের অসুবিধার সম্মুখীন হন সেই সম্পর্কে কারণ গ্রামের মানুষ সব সময় কৃষি চাষ করে তারা কৃষিকাজে ব্যবসা করে কিন্তু কৃষি তারা শহরে এনে বিক্রি করে দেয় এবং নানাভাবে দিক থেকে গ্রামের থেকে শহরের মানুষ সব কিছু দিক থেকে এগিয়ে আছে